হ্যাঁ তুহিন ভালো ছেলে ও করে দেবে হ্যালো হ্যালো হ্যাঁ সিঙ্গল রুম নেবেন না ডবল রুম মানে ডবল বেড সিঙ্গল বেড না ডবল বেড এসি না নন এসি দাঁড়ান দেখে বলছি কত দিনের জন্যে দু দিন আপনার পড়বে দু হাজার টাকা করে আর দু হাজার ওই দু হাজার জি এস টি দিয়ে কিছুটা হ্যাঁ জি এস টি তো ওরকম লাগবেই না এসি ওই নন এসি ধরুন আপনার চলে আসবে চোদ্দো পনেরোশো টাকায় একদম পাশেই ব্যালকনি দিয়ে সমুদ্র দেখা যাবে আপনার এক দু মিনিট হাঁটা রাস্তা দেখা যায় ব্যালকনি দিয়ে সমুদ্র হ্যাঁ হ্যাঁ ওগুলো ব্যবস্থা আছে কিন্তু ওগুলো আলাদা চার্জেবেল হবে তাহলে কি আমি এখন বুক করবো না ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে স্যার